এক নয় দুহাজার বাইশ দশ দশ দুহাজার বাইশ কুড়ি এগারো দুহাজার বাইশ তেইশ বারো দুহাজার বাইশ ষোলো এক দুহাজার তেইশ